আমি ক্লাস টুয়েলভের জন্য কয়েকটা টেক্সট বই কিনেছি যেটা বিজ্ঞান বিভাগের বইগুলি খুব ভালো বইগুলি অনেক পুরনো লেখকের এবং বইগুলির মধ্যে খুব ভালোভাবে প্রতিটা পরীক্ষা এবং প্রতিটা তথ্য ও বুঝিয়ে দেওয়া আছে বইগুলিতে প্রতিটা পরীক্ষার সাথে সাথে এবং সূত্রের সাথে সাথে অঙ্ক দেওয়া আছে সেটা আমার খুব ভালো লেগেছে বইটার মধ্যে প্রতিটা তথ্যকে এত সুন্দর গুছিয়ে লেখা আছে যার জন্য বুঝতে অসুবিধা হয় না বইগুলির পাতার সংখ্যা অনেকটাই রয়েছে আর বইগুলির মধ্যে পরীক্ষাগুলির ছবিও দেওয়া আছে